হ্যাঁ বলো হ্যাঁ বলুন বলো কী বলছো ও আগে কোন স্কুলে পড়েছো আচ্ছা খুব ভালো আমাদের কলেজে হয়ে যাবে আমাদের ইংরেজি বিভাগে অধ্যাপক আছে সাতটা করে সাতটা অধ্যাপক অধ্যাপিকা আছে ব্যবস্থা খুব ভালো হ্যাঁ গ্রন্থাগার আছে নিজস্ব ক্যান্টিন আছে আমাদের বেতন বেশি নেই বার্ষিক ওই বারোশো তেরোশো ওই রকম বার্ষিক বারোশো তেরোশো হ্যাঁ সেমেস্টার হিসাবেও দিতে পারো তুমি বছরেও দিতে পারো হ্যাঁ আমাদের কলেজে প্রত্যেক বছরই ভালো ভালো ছাত্র ছাত্রীরা বেরোয় বেরোতে থাকে হ্যাঁ হয়ে যাও এখন আমাদের ভর্তি চলছে এখন তুমি হয়ে যাও আমি আছি তো আমি সব দেখে নেবো ঠিক আছে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থেকো